না আমার কোনো লাইভ মডেল বা স্টিল লাইফ থেকে আঁকার কোনো অভিজ্ঞতা নেই যেহেতু আমি দক্ষভাবে ছবি কখনোই আঁকিনি বা কারোর কাছে আঁকা শিখিনি তাই আমার এইভাবে এই আঁকাগুলোর সম্বন্ধে কোনো ধারণা নেই আমি আঁকতাম টুকটাক বইয়ের পাতায় সাদা পাতায় যদি ফল মূল গাছ প্রকৃতি এরকম ধরনের ছবি আঁকতাম আমি এরম ভাবে তো আঁকা শেখা হয়নি তাই সেরকম অভিজ্ঞতাও আমার নেই